আপনি কি রাজ রেস্টুরেন্ট থেকে কথা বলছেন আপনারা কালকে বিরিয়ানি চিকেন চাপ দিয়েছেন ওটা খেয়ে আমাদের বহুত ভালো লেগেছে আর ভালো আপনাকে যে ইয়ে বয় দিয়ে গিয়েছে যে দিয়ে গিয়েছে বহুত ভালো লোক আমরা খেয়ে ভালো লেগেছে আর ওনাকেও ভালো লেগেছে আবার আপনাকে অর্ডার দেব